হ্যালো হ্যাঁ মাসিমা এই কান্তিধাম কান্তিধাম মন্দিরে যে ধর্মীয় অনুষ্ঠান সামনে আসছে এই মন্দিরের পুজোর জন্য কি কি সামগ্রী লাগে যেমন কি কি ফল লাগে তারপরে পুজোর সামগ্রী আরো কীভাবে পুজোর সামগ্রী কি কি লাগে কান্তিধাম মন্দিরে কখন যেতে হবে কখন পুজো শুরু হবে কতক্ষণ পুজো হবে হ্যাঁ আর এগুলো যদি একটু বলেন আর আপনার পুজোর কি কেনাকাটা হয়ে গেছে গোছানো হয়ে গেছে পুজোর সামগ্রী আর তো মনে হয় দু দিন মাঝে দুটো দিন পরেই তো পুজো তো হুম আচ্ছা আচ্ছা আমাদেরও কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো মাসিমা যখন পুজো দিতে যাবেন আমি তো আপনার প্রতিবেশী আমাকে অবশ্যই একটু ডাকবেন হ্যাঁ আর কি কি লাগে আপনি বয়োজ্যেষ্ঠ আপনি অনেকবার পুজো দিয়েছেন হুম পুজো তো অনেকবার দিয়েছেন আমাকে বলবেন আর হ্যাঁ এই পুজো এই পুজোটা করতে কি উপোস করতে হয় হ্যাঁ হ্যাঁ বলছি কি এই পুজোটা করতে কি উপোস করতে হয় আগের দিন আচ্ছা আচ্ছা খুব ভিড় হয় মন্দিরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমার বাড়ির মা বাড়ির কর্তাটি বাড়ি এসে গেছে তো আপনাকে একটু পরে ফোন করছি হুম